মাছ ধরতে গিয়ে তেমন আমি কোন সমস্যার সম্মুখীন হইনি কিন্তু আমার তো বড়ো পুকুর তো ওখানে কখনো কখনো মাছের ইয়ে মাছ জাল ছিঁড়ে পালায় ওই যে জালের ইয়ে মানে বাঁধা বা ঠিক করার এইগুলো হয় আর ঘুূর্ণিঝড় বলতে কখনো ঘুূর্ণিঝড়ের সম্মুখীন হইনি খারাপ প্রভাব হয়েছে কিছু কিছু মানে কখনো কখনো বৃষ্টির মধ্যে দিয়ে মাছ ধরতে হয়েছে এগুলো হয়েছে